হ্যাঁ বলছি যে আমি যে আপনার কাছে হেয়ার স্টাইল যে করে এসছি ওই হেয়ারস্টাইলটা আমার খুবই পছন্দ

হ্যাঁ আমার কাছে যারা দেখেছে তাদেরও খুব পছন্দ তারা যেতে চাইছে ওখানে তো আর তারা অন্য আমি হ্যাঁ হ্যাঁ ও তো অন্য তারা অন্য স্টাইলের কি হেয়ার স্টাইলটা নেবে বা হ্যাঁ আর হেয়ারের ওপরে আরও যে কাজগুলো যা হয় স্পা টা এগুলোও ওরা করাতে চাইছে

হ্যাঁ আর কোন সময়টা আপনার ওইখানে একটু ফাঁকা থাকে একটু ভিড়টা কম হয় সকালে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা তখনই যাবো আমরা চারটে করবো না আরও একটু আগে যাব তাহলে টাইমটা একটু বেশি লাগবে তো দু তিনজন থাকবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার ওখানে রেটটাও ঠিকই আছে আমরা দেখলাম তো আরও অন্যান্য জায়গায় করে দেখেছি আপনার ওখানে রেটটা মোটামুটি ঠিকই রয়েছে আর আমার পছন্দও আপনাদের কাজও আমার খুব ভালো লেগেছে আমার পছন্দও